আমার পোষা প্রাণী আছে সেটি হলো গরু তার কারণ গরু আমাদেরকে প্রত্যহ সকাল এবং বিকালে দুধ দেয় গরুর যে গোবরটা দেয় সেই গোবর আমি ঘুঁটে করে আমার ঘরের জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি এছাড়া গরু পরবর্তীকালে উচ্চদামে বিক্রি হয় গরুর বাচ্চা সেটা বড়ো হয় আবার সেটা উচ্চ দাম পায়

পোষা প্রাণী পছন্দ করি যাই হোক